আমি আমার পরিবারকে বাইরে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য একটি ক্যাব ভাড়া করেছিলাম সেই মতে ড্রাইভারের সঠিক টাইমে এসে আমি এবং আমার পরিবারকে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ড্রাইভার আসেনি এবং ফোনও ধরছে না নির্দিষ্ট টাইমে তার আসার কথা ছিল সে এখনও আসতে পারেনি আমি বারবার তাকে কল করার ফলে সে কলও ধরছে না এতে আমার পরিবার এবং আমি খুবই অসুবিধেয় পড়েছি এই সময়ে হঠাৎ করে আমি আর কোথায় ক্যাব পাবো আমি অনেক আগেই ক্যাব বুকিং করেছিলাম কিন্তু এখনও ক্যাব ড্রাইভার এসে পৌঁছায়নি তার সাথে যোগাযোগও করা যাচ্ছে না